বাংলা ভাষা আমার সংস্কৃতিকে খুবই প্রভাবিত করেছে আমার পরিচয়কেও প্রভাবিত করেছে হ্যাঁ আমার নাম একটা বাংলা সাধারণ বাংলা নাম এবং আমরা ছোট থেকেই বাংলা ভাষার কাব্য সাহিত্য কবিতা গল্প উপন্যাস গান এই সমস্ত শুনেছি শিখেছি পড়েছি বুঝেছি এবং সেটা আমাকে খুবই প্রভাবিত করেছে আমাদের প্রচুর বাঙালি কবি রয়েছেন প্রচুর বাঙালি সাহিত্যিক রয়েছেন প্রচুর বাঙালি গীতিকার রয়েছেন তাদের কাজ তাদের শিল্প তাদের সমস্ত লেখনী সেটা আমাদেরকে খুবই অনুপ্রাণিত করেছে আমরা সেখান থেকে অনেক কিছু শিখেছি জেনেছি আমাদের আমাদের বুদ্ধির বিকাশ ঘটাতে আমাদের চিন্তা ভাবনাকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করেছে তাছাড়া আমাদের নাম আমাদের ঠিকানা আমাদের জায়গা সমস্ত কিছু আমাদের পরিচয়কে প্রভাবিত করেছে এবং সবই সেটা বাংলা ভাষার বাংলা ভাষার থেকেই তৈরি হয়েছে এবং বাংলা ভাষার দ্বারাই আমরা সেটাকে পেয়েছি তো সমস্ত কিছু মিলিয়ে বাংলা ভাষার গুরুত্ব অপরিসীম আমাদের জীবনে আমাদের পরিচয় আমাদের সংস্কৃতিতে আমাদের কাজে সমস্তটাতেই আমাদের বাংলা ভাষার অপার গুরুত্ব রয়েছে এবং আমরা তার জন্যে গর্ব অনুভব করি গর্ব অনুভব করি আমাদের ভাষা এতোটাই সমৃদ্ধশালী আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কবিকে পেয়েছি আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনানন্দ দাস নজরুল ইসলাম আমরা সুনীল গঙ্গোপাধ্যায় শঙ্খ ঘোষ সুকান্ত ভট্টাচার্য সুকুমার রায় সত্যজিৎ রায় এরা এদের মতো আমরা লেখক কবি সাহিত্যিকদের পেয়েছি বাংলার সিনেমা বাংলা ভাষায় তৈরি করা সিনেমা আমাদেরকে খুবই উদবুদ্ধ করেছে আমাদেরকে প্রভাবিত করেছে তার থেকেও আমরা অনেক কিছু শিখেছি জেনেছি তো সব মিলিয়ে আমাদের আমাদের জীবনে আমাদের কাজে আমাদের আমাদের পরিচয়ে আমাদের শিক্ষা দীক্ষায় মননে আমাদের অগ্রগতিতে আমাদের বিকাশে বাংলা ভাষা আমাদেরকে খুবই খুবই সাহায্য করেছে এবং আমরা তার দ্বারা সমৃদ্ধ হয়েছি